বাড়িতে বাগান তৈরি করা বা রক্ষণাবেক্ষণ করা খুব একটা সহজ বা সস্তা কাজ নয় তার জন্য সত্যিই খরচ সাপেক্ষ এবং কষ্টদায়কও সবাই বাগান তৈরি করতে পারে না সহজে বাগান তৈরি করার জন্য পরিশ্রম ও টাকা দুটোই লাগে বাগান তৈরি করার আগে প্রথমে চারদিকটা ভালো করে সুন্দর করে বেড়া দিতে হয় সেটাতেও টাকা পয়সা খরচা হয় তারপর ভালোভাবে মাটি তৈরি করতে হয় মাটি তৈরি করে সেখানে সার দিয়ে মাটিটা সুন্দরভাবে তৈরি করে নিতে হয় তারপর গাছগুলিতে ঠিক সময় মতো যাতে পোকা না লাগে তখন বিষ ওষুধ প্রয়োগ করতে হয় প্রত্যেকটা সময়ই প্রত্যেকটা কাজই মূল্য লাগে আর এটা সবাই পারে না এটাকে সময় ধরে করতে হয় আর গাছের যত্ন যেমন একটা বাচ্চার শিশুকে যত্ন করা হয় ঠিক সেইভাবেই প্রতিটি গাছের যত্ন নিতে হয় তবেই গাছগুলি সুন্দর ও ফুলে ফলে পরিপূর্ণ হয়ে ওঠে